হ্যাঁ আমার ভাই বোন আছে আমি ওদের থেকে একটু আলাদা আমি একটু কম কথা বলি আমার ভাই ও বোন আমার থেকে অনেক বেশী কথা বলে ওরা সবার সাথে মিশতে পারে আমি ততটাও সবার সাথে মিশতে পারি না ওরা ঘুরতে খুব পছন্দ করে আমি ততটাও ঘুরতে পছন্দ করি না আমি সব পরিবেশে মানিয়ে নিতে পারি না কিন্তু ওরা সব পরিবেশে মানিয়ে নিতে পারে আমি বই পড়তে ভালোবাসি ওরা ততটাও পড়তে ভালবাসে না আমি খেতে অতটা ভালো পছন্দ করি না কিন্তু ওরা খেতে খাবার খা খেতে খুব পছন্দ করে এইভাবেই আমি তাদের থেকে একটু আলাদা